হুম বলুন হ্যাঁ মোটামুটি কেটে যাচ্ছে হ্যাঁ পাগল হওয়ার মতন

হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ কিসে যাওয়া হবে আচ্ছা আর কতক্ষণের প্রোগ্রাম হবে হ্যাঁ দিয়ে হ্যাঁ তারপরে হুম হ্যাঁ সাড়ে নটা দশটা হবে দশটা দশটা হুম হুম

কতজনা হচ্ছে মোট যাওয়ার কথা হ্যাঁ গাড়ি হ্যাঁ তবু ঠিক বলুন

ঠিক আছে তাহলে ওদের সাথে আমি কথাবার্তা বলে সবকিছু ঠিক করে রাখবো আগামী কত তারিখ হলো তাহলে ওটা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোটামুটি তিনশো টাকা করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে কথাবার্তা বলে আপনাকে জানাচ্ছি বিকাল করে তাহলে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে